আমি স্নাতক শেষ করার পর গৃহ শিক্ষকের ভূমিকা পালন করেছি আমি অষ্টম নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশুনা শেখাই এই ক্ষেত্রে আমিও বিশেষভাবে জ্ঞান অর্জন করি তাদের কাছ থেকে বিভিন্ন দিক থেকে আমার জ্ঞান চর্চার আরও বৃদ্ধি ঘটে এছাড়া আমি বর্তমানে নেট অর্থাৎ ন্যাশনাল এলিজেবিলিটি টেস্টের জন্য প্রস্তুত নিচ্ছি বিভিন্নক্ষেত্রে শিক্ষকতার মধ্য দিয়ে আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জ্ঞান অর্জন করেছি এই জ্ঞানটা আমার নৈতিক বিকাশ এবং সার্বিক বিকাশের ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করেছে এছাড়াও এই জ্ঞানগুলি অর্জনের মধ্য দিয়ে বিভিন্ন দিক সম্পর্কে আমি বিভিন্ন জ্ঞান অর্জনের মধ্য দিয়ে নিজের বিভিন্ন দিকগুলো সম্পর্কে প্রস্ফুটিত হচ্ছে এবং আমার জ্ঞানগুলো প্রাথমিক স্তরে এবং বর্তমান প্রজন্মর ক্ষেত্রে বা বর্তমান যদি কাউকে শিক্ষকতার ভূমিকায় উপদেশ দেওয়ার ক্ষেত্রেও এই জিনিসগুলো বিশেষভাবে সহায়তা করতে পারে